হ্যাঁ মেয়েরা এখন প্রচুর মানে নিরাপদ বলতে প্রচুর কাজ ফাজ করছে বা অনেক কিছু জায়গায় সার্ভিস করছে তবে মেয়েদের এখন নিরাপদ বলতে যেসব জিনিস হচ্ছে আমাদের দেশে সেই সব জিনিস এখন তো মানুষের কাছে তো পৌঁছে যাচ্ছে কিন্তু মেয়েরা যে যেভাবে চলছে তাতে মেয়েরা অনেক উঁচুতে পৌঁছে যাবে এবং মেয়েরা যদি সঠিকভাবে কাজবাজ করে বা কোনো জব করে তখন মেয়েরা তাদের নিজেদের ক্যারিয়ার দঁড়ি নিতে পারবে এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারবে তারা যে কোনো জায়গায় গেলে সম্মান পাবে এবং মেয়েরা এখন যা হয়ে গেছে তার জন্যে সরকার অনেক কিছু ব্যবস্থাও করেছে যে যে কোনো মেয়ে যে কোনো জায়গায় গেলে যেন সে মাথা উঁচু করে বাঁচতে পারে এবং যে কোনো কাজ করতে পারে সেই জায়গাটা এখন আমাদের সরকার তৈরি করে দিয়েছে তাতে মেয়েরা কোনো ওই করেনা তার জন্যে আমাদের সরকার অনেক কিছু ব্যবস্থা নিয়েছে এবং মেয়েদের অনেক কর্মক্ষেত্রে যাওয়ার জন্যে সুযোগও করে দিয়েছে মেয়েদের থাকার মধ্যে সব কিছুই আছে যে আগে যেটা মেয়েদের ছিলো না যে শুধু সংসার ছাড়া আর কিছু নয় এখন তো মেয়েরা তো সব কিছুই করছে খেলাধুলা থেকে শুরু করে চাকরি পর্যন্ত মেয়েরা সব কিছুই করে এবং মেয়েরা যা করছে তা ছেলেরা অসু মানে ছেলেদের সঙ্গে তুলনা করাও হবে না আর যেসব ব্যাপার যেসব ধর্ষন কেস ফেস হচ্ছে এখন অনেক মেয়েদের ব্যাপার অনেক কিছু কমে গেছে এবং তার জন্যে আমাদের প্রশাসন অনেক তৈরি আছে এবং তারা সব সময়ে সঠিকভাবে দায়িত্ব পালন করছে মেয়েদের যেসব ব্যাপারে আমরা বলছি যেসব মেয়েরা রাস্তা বা রাত্রেবেলা আসা যাওয়া করে তাদের সিকউরিটি বলে কোনো জিনিস ছিলো না কিন্তু সেইটা এখন প্রশাসন থেকে আমাদেরটা খুব ভালোভাবেই পরিপ্রেক্ষিতে করেছে এবং যেটা করার দরকার যে সঠিকভাবে মটা যেন কর্মক্ষেত্র থেকে বাড়ি যেতে পারে সেটাও সরকার দেখেছে এবং তারা যদি কোনো দিন কোনো বিপদে করেে প্রশাসন থেকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে এবং তাদের সুরক্ষা করার জন্যে সব কিছুই ব্যবস্থা নিয়েছে এবং মেয়েরা যেসব কাজ করছে আজকাল ছেলেদের থেকেও ভালো কাজ করছে কেননা মেয়েরা এখন সব সমময় উঁচু পদেই দাঁড়িয়ে আছে